হ্যালো ভালো আছেন ডাক্তারবাবু আমি আমিরুল নস্কর বলছি হ্যাঁ বলছি তো আমার এ মাথার সমস্যার জন্য আপনার কাছে তো অনেকদিন ধরে দেখাচ্ছি সে একদম তো মাথা যন্ত্রণা কমছে না কি করি বলুন তো না হ্যাঁ একদম ঠিকমতো খাচ্ছি না না একদম কমছে না ডান সাইডেই করছে যেরকম খেতে বলেছে সেরকমই খাচ্ছি আর অল্প আছে আছে দুই একটা আছে দুই একটা আছে

কোথায় হসপিটালটা ও আপনি যাবেন তো হ্যাঁ চিনি আপনি যাবেন তো ওখানে আচ্ছা ঠিক আছে কবে যেতে হবে সামনের বুধবার হ্যাঁ যেতে পারবো আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে ফোন করে নেবো একবার আচ্ছা বুধবারে কটার সময় যাবো আচ্ছা ধরুন নটা সাড়ে নটার সময় আপনাকে ফোন করবো ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ